হ্যালো বলছি এটা বই দোকান অনেক কিছু বই খাতা পেন পেন্সিল সব পাওয়া যাবে তো হ্যাঁ কিরম দাম আমি এখানে থেকে বলছি বললে হবে না দাম বললে ওখানে যাব হ্যাঁ অনেক ছাত্র আমার আমি টিচার তো অনেক ছাত্ররা তো দিতে হবে কি বই কিরম অ্যাঁ ও কটার সময় যেতে হবে হ্যাঁ সব কিছু আছে কটা পর্যন্ত খোলা থাকে কখন যাব

আচ্ছা বই কি হ্যাঁ হ্যাঁ বলুন না ওই তো বললুম তো বই খাতা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব রকম নেবো তো অনেক বেশি চাই অনেক ছেলে ছাত্র আছে